আমরা চাই যে আমাদের মহিলাদের রেডিওতে বা কাগজে গৃহস্থ থাকুক বিভাগ থাকুক কারণ এই মহিলাদের আমাদের এই মহিলাদের কোনো কেউ গ্রাহ্যই করছে না মহিলাকে কেউ কিছু মানছেই না বলছে এ তো মেয়ে কোনো কাজ করতে গেলেও বলছে হ্যাঁ তুমি তো মেয়ে তুমি আর কী কাজ করবে তার জন্যে বলছি আমাদের মেয়েদেরও একটা নিজস্বভাবে বেঁচে থাকার অধিকার হোক আমরা নিজের পায়ে দাঁড়াব নিজে কাজ করব এই সবগুলি থাকুক যেমন ম্যাগাজিন প্রোগ্রাম একটা নাচের প্রোগ্রামে নাচের একটা অনুষ্ঠান তৈরি করবে মেয়েরা নিজেদের একটা টিম তৈরি করব সেখানে আমরা প্রোগ্রাম করব নাচের এবং প্রোগ্রামে আরও নানান ধরনের অনুষ্ঠান করব যেমন ধরুন দুর্গা পুজো তারপর পৌষ পার্বণ আরও নানান ধরনের সরস্বতী পুজো এই সব অনুষ্ঠানে আমরা নাচ দেখাব এবং একটা প্রোগ্রাম করব আমাদের একটা নামডাক হবে নিজস্ব একটা আমাদের একটা নিজস্ব অধিকার থাকবে নিজস্ব একটা টিম থাকবে যে না এরা নিজস্ব একটা ওদের নাচের প্রোগ্রাম আছে নিজের পায়ে নিজেরা দাঁড়াব মেয়েরা এই সব আবার ম্যাগাজিন বা কলামও আছে সে সব থাকে যেমন এই কারণে বলছি আমাদের মেয়েদের একটা নিজস্ব কিছু থাকুক যাতে আমাদের মেয়েদের সকলকে বলে যে না মেয়েরা কোনো দিক থেকে এগিয়ে নেই সব দি পিছিয়ে নেই সব দিক থেকেই এগিয়ে আছে